লকডাউনে আমি বেশ কিছু ধরনের দেশী ও বিদেশী রান্না করার চেষ্টা করেছিলাম যার মধ্যে অন্যতম ছিল ডালগোনা কফি চিজকেক এগলেস কেক সাকসুকা ফ্রেঞ্চ ফ্রাইস পাটেটো টর্নেডো চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি র্যাভিওলি পাস্তা এবং আরও অনেক কিছু এই রান্নাগুলির মধ্যে বেশ কিছু রান্নার ফল ভালো হয়েছিলো আবার বেশ কিছু রান্নার ফল ভালো হয় নি যা পরবর্তীতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি